নাগরিকদের সুরক্ষা এবং সমাজে শান্তি বজায় রাখার জন্য আইনি ব্যবস্থায় উন্নতি করা অবশ্যই উচিত তার কারণ আমার মনে হয় যে এখনো অব্দি আমাদের দেশে নাগরিকরা সেই পরিমাণ সুরক্ষা পায় না যেটা পাওয়া একটা গণতান্ত্রিক দেশে দরকার এবং দেশে অপরাধের হার যদি বৃদ্ধির বিষয়ে বলি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অপরাধের হার দিন দিন বেড়েই চলেছে এবং আমাদের সেটার সাথে মোকাবেলা করা সত্যি খুবই দরকার এবং অপরাধের হার বৃদ্ধির কিন্তু একটা বড়ো কারণ কিন্তু হলো আমাদের যে নতুনত্ব এবং মানুষের মধ্যে যে চাহিদার বেড়ে যাওয়া সেক্ষেত্রে আমাদের দেশের মানুষকে কিন্তু অবশ্যই এই সম্বন্ধে ভাবা কিন্তু খুবই দরকার এবং অপরাধের ক্ষেত্রে আমার মনে হয় যে অপরাধীদের শাস্তি দেওয়া অবশ্যই প্রয়োজন তার কারণ একটা দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন যেখানে অপরাধীরা যে অপরাধের জন্য এই শাস্তি পেতে পারে সেটা যেন মানুষকে বারে বারে ভাবায় কারণ মানুষ যদি ভাব না ভাবে যে এইভাবে অপরাধ করলে আমাদেরকে শাস্তি দেওয়া হতে পারে তা নাহলে মানুষ কিন্তু সেই অপরাধের কারণ অপরাধের করতেই থাকবে এবং সে অপরাধকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়ার প্রয়োজন তার কারণ যাতে তারা এই ধৃষ্টতাটা আর না দেখায় যে এই পরিমাণ শাস্তিও দেওয়া যেতে পারে অপরাধ করলে কোনো ক্ষেত্রে যেমন চুরির ক্ষেত্রে বা একটা কা মানুষকে মেরে দেওয়া হচ্ছে বিনা কারণে এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর ওপর সরকারের আরও বেশি নজর দেওয়া দরকার যেখানে হয়তো অনেক মানুষই বলবেন যে শাস্তির কী প্রয়োজন শাস্তি ছাড়াও তো মানুষকে বুঝিয়ে ভালোভাবে বুঝিয়ে তাকে হয়তো সঠিক পথে ফেরানো যায় কিন্তু আমি মনে করি যে সকল মানুষকে এইভাবে সঠিক পথে ফেরানো যায় না কিছু কিছু ক্ষেত্রে শাস্তি দিয়ে ভয় দেখানো দরকার আছে এবং সেই ভয়টা তাদের মনে বসিয়ে দেওয়া দরকার যে এই অপরাধের জন্য আমি এই রকম শাস্তিও দিতে পারি যেটা তোমার জীবনকে বদলে দিতে পারে এই পো এই ধরনের শাস্তি মানুষ যদি না পায় তাহলে মানুষ বার বার একই অপরাধ করতে থাকবে সুতরাং আমার মনে হয় যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বড়ো অপরাধের জন্য খুবই দরকার এবং সেক্ষেত্রে সরকার অবশ্যই কাজ করছে কিন্তু আমার মনে হয় সমাজে নাগরিকদের যে আইনি ব্যবস্থায় যে নাগরিকদের সচেতনতা এবং নাগরিকদের যে নিজেদের জন্য লড়াই করা এটা খুব প্রয়োজন এবং সেই মনোভাবটা অবশ্যই তুলে আনা দরকার এবং আইনি ব্যবস্থায় কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন মানুষকে আরও বেশি সুরক্ষা প্রদানের জন্য